আমার প্রিয় বই বলতে এখানটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই বই এই বইটা খুবই ভালো লেগেছে আমার তার কারণ হলো এর বইয়ের মধ্যে যে গল্পটা রয়েছে অপু এবং দুর্গা দুজন যে ছোট ছোট যে ছেলে এবং মেয়ে ভাই বোন ওরা যে ছিল ওদের মা ছিল এদের বাবা ছিল এবং ওদের ঠাকুমা ওরা খুবই গরিব সংসারের ছিল এবং খুব গ্রামের আর কি গ্রামের পরিবেশ ছিল আর কি এবং ওদের খুব কষ্টের মধ্যে দিন কাটাতো তার মধ্যে দিয়েই অপু পড়াশুনা করতো বাইরেও পড়াশুনো করতে গেছে বড় হয়ে কিন্তু প্রথম অবস্থাতেই সে খুব কষ্টের মধ্যে দিয়ে পড়াশুনা করেছে এবং ওর যে দিদি ছিল দুর্গা এবং ওরা খেলতো এবং খুব ভালো একটা ওদের সঙ্গে সম্পর্ক যেটা আর কি বণ্ডিং বলা হয় আর কি বলি আমরা তো তার মধ্যে দিয়ে যখন দুর্গার জ্বর হলো জ্বর হওয়ার পরে দুর্গা যখন মারা গেল অপু কতটা কষ্ট পেয়েছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কিন্তু জেনেছি এবং বুঝেছি যে এই গল্প এই পথের পাঁচালীর গল্পের বইটার মধ্যে দিয়ে এবার এর মধ্যে থেকে শেখা যেটা বলা যায় সেটা হলো সব চাইতে প্রথম শেখা হলো যে গ্রামের বৈচিত্র্য যে গ্রামের প্রকৃতি গাছপালা পুকুর নদী নালা সম্পর্কে ট্রেন যাচ্ছে কাশফুলের বাগান তারপরে কচুরিপানার পুকুরে যেরকম অপু ঢিল ছুঁড়ে মারতো এই যে শেখাগুলো এইগুলো দেখাগুলো এই যে খেলার এবং অপুর যে অভাবনীয় পরি কল্পনা ও সবসময় কল্পনার জগতের মধ্যে ভাবতে থাকতো ওর যে এই ভাবনা ওর ভাবনাটাও আমাদেরকে খুব সুন্দরভাবে মানে ভাবিয়ে তোলে এবং শেখায় যে কত সরল এবং কত সুন্দর